আমার প্রিয় বই হল রামায়ণ কেন রামায়ণটা রামায়ণ সম্পর্কে আমার পড়তে খুব ভালো লাগে কেন রামায়ণের মধ্যে যে রামের যে চরিত্র বা কাহিনি আছে তার মধ্যে আমাদের অনেক মিল হয় মিল পাওয়া যায় সমাজের যেমন এখানে তো রাজনীতির মতো কিছু ব্যাপার আছে সীতাকে রাম নিয়ে পঞ্চবটী বনে সীতাকে রাম নিয়ে পঞ্চবটী বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় রাবণ এসে সীতাকে নিয়ে হরণ করে নিয়ে লঙ্কায় চলে যায় লঙ্কা থেকে হনুমান গিয়ে খবরটা নিয়ে আসে তারপরে রাম যখন খবর পেলেন তখন হনুমান সমস্ত দল গঠন করল এরাই লঙ্কায় সেতু বেঁধে লঙ্কায় পৌঁছলো সেখানে রাম রাবণের যুদ্ধ হল সেই যুদ্ধে পরাজিত হল রাবণ রাবণ পরাজিত হওয়ার পরে সীতাকে নিয়ে চলে আসল আবার এর পরেই তারা নিজের নিজের দেশে গমন করল